বাংলা ভাষা এমন একটি ভাষা যা খুবই প্রাচীন ভাষা এই ভাষা সাধারণ সংস্কৃত থেকে এসেছে আগে ইতিহাসে এই বাংলা ভাষা ঠিক নির্দিষ্টভাবে ছিল না আগে ইতিহাসে সংস্কৃত ভাষা প্রচলিত ছিল আস্তে আস্তে সময়ের যখন বিকাশ ঘটতে থাকে তখন ভাষারও বিকাশ ঘটতে থাকে এক দেশের মানুষ অন্য দেশে যখন যায় সেখানকার ভাষা গ্রহণ করে আর যখন ফিরে আসে সেই ভাষা প্রচলিত হয় এবং এইভাবে ভাষার বিকাশ হতে থাকে এবং ভাষার পরিবর্তন ঘটতে থাকে যেমন সময়ের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তন ঘটেছে সেরকম মানুষজনের আলোচনাও বদলেছে এবং তাদের কথাবার্তার ধরনটাও বদলেছে এই করে সময়ের সঙ্গে সঙ্গে ভাষারও ও বিকাশ ঘটেছে আগে সংস্কৃত ভাষা প্রচলিত ছিল এখন সেটা বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে বাংলা খুবই প্রাচীন ভাষা এই কারণে বাংলার অনেক রকমের ভাগ রয়েছে উত্তরখন্ডে এবং দক্ষিণখন্ডে যে ধরনের ভাষা ব্যবহার হয়ে থাকে তার মধ্যে বাংলা ভাষা হচ্ছে এক ধরনের বাংলা ভাষার অনেক রকমের ভাগ রয়েছে